হ্যালো হ্যাঁ দিদি আমি থেকে বলছি আমার শ্বশুরের শরীর খারাপ এর জন্য ডাক্তার দেখানো হয়েছিলো আমার শ্বশুর তো এখন সেরকম সুস্থ নেই সেই জন্য ফোনটা করা হ্যাঁ এখন আমি ভাবছি যে অনেক তো অসুবিধা হচ্ছে ভালো মানে যত্নর মধ্যে আছে তবুও ঠিক নেই ভালো থাকছে না তাই আমি ভাবছি যে আমরা একটা ডিসিশন নিয়েছি থেকে যে ব্যাঙ্গালোর নিয়ে যাব একবার তাই এটা কি ভালো হবে হ্যাঁ আমরা এর জন্য ভাবছি যে না এই এক সপ্তাহের মধ্যে প্লেনে নিয়ে যাব যাতে ওঁর না কোনো অসুবিধা হয় এই জন্য আমাদের টিকিটও কাটা হয়ে গেছে হ্যাঁ সেগুলো কন্টিনিউ চলছে না না একদম নয় যেরকম আপনি বলেছেন সেই মতোই আমরা খাওয়াচ্ছি ডাক্তার যেই যা যা বলেছে সেইসব মতই করা হচ্ছে তার বাইরে যায় না হ্যাঁ একদম একদম যা যা বলেছেন সেইরকমই মতে চলছি হ্যাঁ পায়ের ব্যথাটা মানে অপারেশন করার পর থেকে তো সেরকম সুস্থ নেই রিপোর্ট থেকে মানে একদম মানে সেরকম নিজের মনে সাহস পাচ্ছে না তো এর জন্য আরও অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ একদম হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে